গত সাতদিন আগে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা কাদম্বরী দেবীর সুইসাইড নোট বইটি কিনেছিলাম গল্পটি আমার পুরোটা পড়া হয়ে গেছে তার কিছু ইতিবাচক অভিজ্ঞতা আমি জানাতে চাই যেমন এই সুদীর্ঘ চিঠিটি পড়ে তৎকালীন সমাজে ঠাকুরবাড়ির গুরুত্ব কতখানি ছিলো তা জানা যায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবি ঠাকুরের নতুন দাদার বিবাহিত স্ত্রী কাদম্বরী দেবীর সাথে রবি ঠাকুরের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা জানা যায় দু বছরের বড়ো হয়েও কাদম্বরী দেবী নির্দিধায় ঠাকুরপো রবি ঠাকুরের সাথে পরবর্তীকালে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নিজেদের অজান্তেই তাদের সম্পর্কের কথা ধীরে ধীরে ঠাকুরবাড়ির মহিলা মহলের থেকে শুরু করে বাহির মহল অবধি ছড়িয়ে পড়ে সম্পর্কের কথা ধামাচাপা দিতে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর নির্দেশে রবির বিয়ের ব্যাবস্থা করা হলে কাদম্বরী গভীর আঘাত পায় রবি ঠাকুরপো ছাড়া নিজেকে বড়োই অসহায় মনে করতে শুরু করেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেবার সিদ্ধান্ত গ্রহন করেন এবং অবশেষে আফিম ভর্তি শিশি খেয়ে ফেলেন এর দুদিনের মাথায় তিনি পৃথিবীর মায়া কাটিয়ে পরলোক গমন করেন এই বইটি পড়ে আমি এইটুকুই জানতে পারলাম